আমি আগামী কাল সকাল ছটার সময় আসানসোল থেকে কলকাতা দক্ষিণেশ্বরে ঘোরার জন্য যাবো সাথে আমার ছজন বন্ধুও যাবে আপনাদের কাছে ছ সিটের কোনো টাটা সুমো আছে যদি থাকে আমাকে জানান এবং কতো ভাড়া লাগবে টাটা সুমোর সেটাও জানান